আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে সুন্দরবন সুন্দরবন হচ্ছে আমাদের একটা প্রধান গর্বের বিষয় যে আমরা এই সুন্দরবনে বসবাস করি আমাদের জেলার প্রধান এই জেলায় আমাদের জেলায় সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো সমস্ত পুজো আমরা প্যান্ডেল সব কিছু দেখি এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্যবিধি মেনে কাজ করার যে পরিবেশ যাতে দূষণ না হয় সেই জন্য পটকা বাজি বা শব্দদূষণ না হয় সেই জন্য শব্দদূষণের জন্য কোনো বড় বড় বাজি ফাটানো হয় না এছাড়া জেলায় যে সমস্ত পৌরসভাগুলো আছে সেগুলোর জেলায় পৌরপ্রধানের প্রধান তার আশেপাশে এলাকায় সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ভ্যান ভ্যান যে ময়লার ভ্যানগুলো ব্যবহার করছে